হ্যালো হ্যাঁ বলছি বলুন আপনি কে বলছেন আচ্ছা আপনার বাড়িটার অবস্থানটা যদি একটু বলেন তাহলে সুবিধা হয় আমার বুঝতে আচ্ছা তাহলে আমি আমি থাকি আমি থাকি এসবি গড়াই রোডে খুব একটা দূরত্বে আমার হবে না সকাল আটটায় আর আম আমি সে ঠিক আছে যতক্ষণ সময় দি দু ঘন্টার মধ্যে নিজের কাজ আমি কমপ্লিট করে নি তো আটটার মধ্যে সকালে আমি পৌঁছে যেতে পারবো আচ্ছা আপনি কি সপ্তাহে সাতদিনই আমাকে সপ্তায় সাতদিনই কি আপনি আমায় চাইছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে সেই সেই মতো হালকা রান্না বলতে আপনার মাছের ঝোল বা মাংসর সুপ কিংবা গাঁদাল পাতার বড়া এইসবই আপনি বলছেন তো মানে সাধারণ বাঙালি রান্না আচ্ছা আচ্ছা আপনি আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনার রান্না ঘরে কী কী যন্ত্রপাতি আছে মানে ধরুন শীল নোড়া ব্যবহার করেন নাকি মিক্সচার গ্রাইন্ডার আছে আচ্ছা মাইক্রোওয়েভ গ্যাস বার্নিং গ্যাস ওভেন এইগুলো আছে তো আচ্ছা আমি পরবর্তী সোমবার থেকে যেতে পারি হ্যাঁ পরবর্তী সোমবার থেকে আচ্ছা ঠিক আছে সেটা আমি আপনাকে তাহলে জানাবো হ্যাঁ হ্যাঁ আর আমার মাসিক বেতন হল সাড়ে তিন হাজার টাকা সারা মাসটার জন্য তো একটু সেইজন্য সাড়ে তিন হাজার টাকাটা আমার ঠিকই ঠিক আছে সে না হয় ভেবে দেখা যাবে

ঠিক আছে হুম ধন্যবাদ